নাচ সেই ঋষিমুনিদের আমল থেকে শুরু হয়ে আসছে ঋষিমুনিরা আগে আগে আসর বসাতো সেই আসরে নৃত্য হতো আর সেই যুগ থেকে আজ এই আজ আমাদের এই যুগে ধরো নাচ খুব ভালো একজন শিল্পী হতে গেলে নাচের প্রতি একটা ভালোবাসা চাই নাচ ভালো যে নৃত্যশিল্পী আর একজন খুব সুন্দর গুরুত্বপূর্ণ গুরু চাই যে সে ভালো নাচের সম্বন্ধে জানে নাচ ভালো শেখাতে পারবে আর যিনি শিখবেন নাচ তারও একটা নাচের প্রতি ভালোবাসা চাই না নাচ জিনিসটা এমনই জিনিস ঈশ্বরের দান ঈশ্বর যদি যার মধ্যে এই নাচটা দেবে সে খুব সুন্দর নাচ করতে পারবে আর নাচ হচ্ছে কি ব্যায়ামের অঙ্গ প্রত্যঙ্গ যখন শরীরে তোমার হাত পা সব কিছু কোমরের ব্যায়াম নাচ একটা ব্যায়ামের ভঙ্গিমা করে নাচ ও করতে হয় নাচ শিখতে হয় নাচ শিখলে দিনে হয়তো তিন চারবার তুমি নাচ প্র্যাকটিস করেছ এই প্র্যাকটিস করলে তবে নাচটা ভালো শিখতে পারবে একজন ভালো নৃত্যশিল্পী হতে পারবে গুরুর কাছ থেকে শিখে এসে বাড়িতে প্র্যাকটিস করতে হবে করলে তবে ভালো নাচ করতে পারবে আর নাচের মাধ্যমে হয়তো ব্যায়াম করলে মানে শরীরে অঙ্গ প্রত্যং ভালো থাকবে শরীর স্বাস্থ্যটাও ভালো থাকবে নাচ করতে গেলে শরীরটা ফিট রাখতে হবে হ্যাঁ যদি মোটা হয়ে যায় বেশি তাহলে নাচতে পারবে না শরীর ফিট থাকলে তবে ভালো তুমি নাচতে পারবে নাচ শিখতে পারবে তা না নৃত্যশিল্পী যে হচ্ছে কি ভালো জিনিস শিখেছেন গুরু তিনি ভালো শিখলেন এবারে যে শিখতে যাবে শিল্পী সেও তার কাছ থেকে খুব সুন্দরভাবে নাচ শিখবে